ভারতে আমার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ কারণ আমি পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গকে খুব ভালোবাসি আর আমি দার্জিলিং ভ্রমণ করতে চাই কারণ দার্জিলিং হচ্ছে খুব ঠান্ডা জায়গা এখন এতোই গরম পড়েছে মনে হচ্ছে যে দার্জিলিং বেড়াতে গেলেই খুব ভালো লাগবে এবং দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘাও খুব ভালো লাগে দেখতে কারণ এতো সুন্দর জিনিস মানে ইয়ে জিনিস আর অন্য কোথাও দেখা যাবে না আর শীতকালে গেলে তো কাঞ্চনজঙ্ঘাকে বরফে ঢাকা থাকে আরও ভালো লাগে আর ওখানে চায়ের চার পাশে চায়ের বাগান হ্যাঁ দেখতে আরও সুন্দর লাগে আর পাহাড়ের ওপর কাঠের বাড়ি সেগুলো মানে ছোটো ছোটো কাঠের বাড়িগুলো খুব সুন্দর লাগে